সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক নিয়মগুলো পরিবর্তনের ক্ষেত্রে আমরা বিশেষ একটি দৃষ্টান্ত পরিলক্ষিত করছি সেইক্ষেত্রে লিঙ্গের ভূমিকাটি বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে প্রাথমিক স্তরে অর্থাৎ দু হাজার এগারোর গণসংখ্যান গণনা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতি এক হাজার পুরুষের মধ্যে নশো পাঁচ জনা নারী এবং দু হাজার একুশের গণনা থেকে দেখা যাচ্ছে যে প্রতি দশ হাজারের মধ্যে নশো পঞ্চাশজন নারীর অনুপাত পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ সেই গবেষণা থেকে আমরা এই জিনিসটা বিশেষভাবে পরিলক্ষিত করছি যে সামাজিক ক্ষেত্রে পূর্বের ন্যায় বর্তমান সময়ে যে নারীদের বৈষম্যহীনতা পরিলক্ষিত হয়েছিল তা দু হাজার একুশের পরিসংখ্যান গণনা থেকে আলাদা এবং দু হাজার একুশে পরিসংখ্যান গণনায় দেখতে পাচ্ছি নারীদের স্থান বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে সেই ক্ষেত্রে যে প্রাথমিক স্তরে যে পুরুষতান্ত্রিক সমাজের কাঠামোটা গড়ে উঠেছিল তার ব্যতীত বর্তমানে নারীদের সেই কাঠামো এবং নারীতান্ত্রিক সমাজ গঠনের রীতি পরিচালিত হচ্ছে